আমাদের ঝাড়গ্রামে যেই খেলাগুলো আকর্ষণীয় সেই খেলার মধ্যে হচ্ছে এক ফুটবল এবং দুই কাবাডি আমাদের এখানে ছেলে মেয়েগুলো কাবাডি খেলতে খুবই পছন্দ করে কাবাডি খেলা এখানের প্রধান বিকেল হলেই কাবাডি খেলাতে সবাই মত্ত থাকে এবং ফুটবল খেলা নিয়ে মত্ত থাকে এই ফুটবল খেলাতে নিয়ে অনেক সংস্থাই কাজ করে এবং তারা অনেক জায়গায় খেলতে যায় কাবাডিও অনেক জায়গাতে খেলতে যায় এবং অনেক পুরস্কারও জিতে নিয়ে এসেছে এখানের ছেলে মেয়েগুলো এখানের খেলাতে নিয়ে তার জন্য যেই সরকার থেকে প্রোজেক্টগুলো বার করিয়েছে সেই সরকার থেকেও অনেক সুযোগ সুবিধা পেয়েছে ছেলে মেয়েগুলো খেলাধুলো থেকে অনেকে সিভিক পুলিশের চাকরিও পেয়েছে এই ঝাড়গ্রাম খেলা ঝাড়গ্রামের ডিসট্রিকের এক খেলা থেকে ফুটবল খেলা থেকে কেউ কাবাডি খেলা থেকে কেউ সাঁতারে ও নানান ধরণের অনেক অনেক খেলা থেকে অনেক কিছু সরকার সুযোগ সুবিধা দিয়েছে বলে তারা চাকরি পেয়েছে এইখানে খেলাধুলো ঝাড়গ্রামে এটা নিয়েই ব্যবস্থা থাকে